শিক্ষাব্যবস্থা সম্পর্কে আমি এটাই বলতে চাই যে গ্রামীণ শিক্ষাব্যবস্থা এখন অনেকটাই অনুন্নত গ্রামীণ শিক্ষাব্যবস্থা এখনো সেরকমভাবে উন্নত এখনো হয়ে ওঠেনি তো গ্রামের থেকেও শহরের দিকে উন্নত অনেকটা হয়ে গেছে শিক্ষাব্যবস্থা গ্রামের দিকের বন জঙ্গল কেটে দিলে বা প্রাইমারি স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে সেখানে স্কুল ব্যবস্থাটা ভালোই হবে কিন্তু আমি চাই শহরে যেরকম স্কুল ইংলিশ মিডিয়াম তৈরি হয়েছে সেরকম একটা গ্রামেও তৈরি হোক গ্রামে ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়ামগুলোকেই যেন ভালোভাবে তৈরি করা হয় যেমন সরকারি স্কুলগুলোতে বন কাট বন না কেটে রাস্তা করার জন্য ছাত্র ছাত্রীরা যেতে পারছে না সেরকম যেন ছাত্র ছাত্রীরা যাতে যাওয়ার মতন একটা সুন্দর রাস্তা তৈরি করে দেওয়া হয় এছাড়াও আছে অনেক প্রাইমারি স্কুল আছে যেগুলো হচ্ছে শুদুমাত্র বন্ধ থাকে ক্লাস করা হয় না কারণ ছাত্র ছাত্রীরা না গেলে কী করে ক্লাস করাবে তো সেরকম স্কুলগুলোকে যেন খোলা হয় ছাত্র ছাত্রীরা গিয়ে যেমন ক্লাস করাতো তো সরকারের কাছে আমার এটাই নিবেদন যে তারা যেমন এই জঙ্গলমহল এলাকা বা এই জঙ্গলের দিকে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে যেন আর একটু উন্নত করে